বাংলা হিন্দির মতো এই অঞ্চলে অন্যান্য ভাষাও অনেক আছে যেমন হচ্ছে উড়িয়া ভাষা বাংলার সাথে অনেক অনেকটা বাংলার মতনই কিন্তু বাংলা নয় তারপর আছে পুরুলিয়া ভাষা পুরুলিয়ার ভাষাটাও বাংলার মতনই কিন্তু বাংলা নয় তারপর আরো আছে আরো সাঁওতালি ভাষা আছে খোর্থা ভাষা আছে ওই সব সবে বাংলার বাংলার মতনই পুরোটাই কিন্তু বাংলা নয়